হ্যাঁ নমস্কার দাদা নমস্কার দাদা আপ আপনি কি একজন টুরিস্ট গাইড বলছেন আমি আপনার নাম্বারটা অনলাইন থেকে পেয়েছি তো বলছি আমি রাজস্থান বেড়াতে যেতে চাই তো কীরকম কী খরচ কীরকম গাড়ি থাকা খাওয়ার ব্যাপারে সেই নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই তো আপনি কি আমাকে বলবেন এই ব্যাপারে

হুম আচ্ছা আচ্ছা

আমরা যাবো টোটাল ছজন

হ্যাঁ হোটেল খাওয়া দাওয়া এই সব তো চাই হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ সব কিছু মিলিয়েই পনেরো হাজার মানে ওইটা ক দিনে কদিনের থাকা খাওয়াটা পনেরো হাজার চার দিন তাই তো একবারে টোটাল খাওয়া দাওয়া সমেত আর হুম একদিন মাটন দু দিন চিকেন আর সকালে একবারে ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনারের খাবার পর্যন্ত সবই দেবে তাই তো

তাহলে আমার আলাদা করে গাড়ি ভাড়া কত পড়বে সব মিলিয়ে

আচ্ছা তো ওখানে আমি লজে কটা রুম পাবো হুম তিনটে রুম নেওয়া হবে ওকে তো তাহলে তাহলে আপনি আপনার সাথে আমি এরপরে কবে যোগাযোগ করবো সেই যাওয়ার ব্যাপারে

হুম এর মানে আপনি নিজে গিয়ে আমাদেরকে সমস্ত মানে কোন জায়গায় কী আছে সেই সব সব ঘুরিয়ে দেবেন তাই তো একদম ঠিক আছে ঠিক আছে থ্যাংকইউ স্যার থ্যাংকইউ